হ্যালো হ্যাঁ ফোন করেছিলি তুই বল তুই বল হ্যাঁ হুম অনার্সে করব ভাবছি তুই তুই পারবি তুই জানিস আমি পারব আমি জানি কীসে বল এডুকেশান

হ্যাঁ দুটো সাবজেক্ট থাকবে পাসে তুই নিবি যা ওখান থেকে পছন্দ করে আমি ভাবছি পল সায়েন্স অনার্স করব তার সাথে ইকনমিক্স আর হিস্ট্রি এক সপ্তাহ পরে যাব সবে তো রেজাল্ট আউট হলো

তুই অনলাইনে ফর্ম ফিল আপ হবে হুম হ্যাঁ সাধন চন্দ্র মহাবিদ্যালয় তো কলেজটার পুরো নাম

টিউশন ওই কলেজের প্রফেসারদের কাছেই নিয়ে নেব ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা রাখ